হ্যালো

হ্যালো হ্যাঁ আমি ব্ল্যাক কালারের শু নিতে চাইছি ভালো কোয়ালিটির হবে দাম কী রকম পড়বে ও মিডিয়ামের মধ্যে হবে না না বের করো দেখি তুমি ওই যে হোয়াইট কালারেরটা বের করো দেখি হ্যাঁ বের করো ছিঁড়ে যাবে না তো কিছু দিন পরলেই কত দিনের গ্যারান্টি ছিঁড়ে গেলে কিন্তু আবার রিটার্ন করে দিবো তো জুতাটাকে কি বেশি জলে ভিজানো যাবে নাকি এরকমই আর ওই কালারটা বের করো দেকি ব্ল্যাক কালারের শুটা এটার লেসটা দেখো একটু ছোটো মনে হচ্ছে না আমায় আমার জুতোর সাইজ কিন্তু সাত লাগে এটা ছয় আছে না বের করে দাও দেখি পরে দেখবো একটু বড়ো মনে হচ্ছে এর থেকে একটু ছোটো হলে মনে হচ্ছে হবে এমনি নরমাল জুতা নিই আমি সাত নিই তো সাতটা হয়ে যায় টায় টায় এর থেকে এক সাইজ ছোটো হবে না এটা একটু টাইট মনে হচ্ছে ওই বেল্টওয়ালা জুতোগুলো দেখি এটাও তো একটু ছোটোই আছে দেখো জলে দিলে ঢিলে হয়ে যাবে ও ওয়াটারপ্রুফ নয় না কি হ্যাঁ সে তো আছে আচ্ছা ঠিক আছে আমি পরে আসবো তাহলে জুতোটা নিয়ে যাবো এখন শুধু দেখে গেলাম